না আমি কোনো দিনও ট্রেন রানিং বা এরকম কোনো দৌড় প্রতিযোগিতা হিসেবে কোনো প্রতিযোগিতা আমি খেলি না তার কারণ আমি বলতে চাইবো যে হ্যাঁ আমি দৌড় প্রতিযোগিতা খেলেছি আমাদের বন্ধুদের সাথে ছোটোবেলাই স্কুলে বা অন্য জায়গায় আমরা দৌড় প্রতিযোগিতা খেলতাম যেমন একশো মিটার বা দুশো মিটার দৌড় প্রতিযোগিতা আমাদের স্কুলের প্রতিযোগিতা হিসাবে এই প্রতিযোগিতাগুলো করা হতো যেহেতু সেখানে আমি পার্টিসিপেট করেছিলাম সেখানে এক দিকে বা অন্য দিকে দৌড়ানোর জন্য অন্য দিকে ফিতে বাঁধা থাকতো এপাশ থেকে ওপাশে এক একশো মিটার দৌড় হিসেবে এই প্রতিযোগিতা আমি করেছি এবং আমরা এখন সকালে ভোরবেলায় আমাদের নিজেদের শরীরকে ফিট রাখার জন্য সকালে দৌড়াতে দৌড়াতে রাস্তায় সেই রাস্তায় দৌড়ে দৌড়ে বাইরের দিকে বা ঘুরতে যাওয়া হিসেবে ভোরবেলার হাঁটা পদ্ধতিটায় চলি